স্যার আপনাদের কাছে যে গাড়িটি আমরা বুক করেছিলাম সেই গাড়ির ভাড়া আপনারা এক রকম টাকা বলেছিলেন কিন্তু আমরা যখন শহরের একটি জায়গা থেকে অন্য একটি জায়গাতে গিয়েছি যাওয়ার পর গাড়ির ড্রাইভার কিন্তু আমাদের কাছে আরও বেশি ভাঁড়া চাইছে সেই জন্য আপনাদিকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনাদের সঙ্গে ভাঁড়া নিয়ে যে কথা হয়েছিলো বা সেই টাকা আপনাদিকে দিয়েছিলাম সেটা কিন্তু উনি তার থেকেও বেশি আমাদের কাছে আরও চাইছেন আমরা ওঁকে কোনো রকমভাবে টাকা দিতে পারবো না আমরা সরাসরি টাকা দেওয়াতে তাকে অস্বীকার করছি দরকার হলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আপনারা সেই মতো ব্যবস্থা করুন এবং আপনাদিকে আমরা অভিযোগ করছি যে আপনারা যে টাকা বরাদ্দ করেন তার বেশি এ ডড়াইভাররা কি করে চাইতে পারে আপনারা এই বিষয়টি নিয়ে একটু লক্ষ্য করে দেখুন